হ্যাঁ হ্যালো হ্যাঁ এই যে একটু কোর্টের কাগজপত্র ঘাঁটছি হুম সবাইয়ের থেকে তো মনে হয় ওই দায় হ্যাঁ এই দায়রা জজ কোর্টটায় তো বেশি ঝামেলাটা হচ্ছে

হুম

হ্যাঁ ডেট বাড়ছে না ডেট দিয়ে অবশ্যই এটা সম্পূর্ণ সেন্টারের বিষয় হ্যাঁ অবশ্যই

হুম হুম এবার এই বিচারক

অবশ্যই এক একটা ছোটোখাটো কেসে এরা অনেক তারিখ বাড়িয়ে দিচ্ছে যাতে টাইমটা বেড়েই চলেছে তো আমাদেরকে হুম অনেকগুলো অর্থেরও ব্যয় হচ্ছে যাই হোক

ঠিক আছে হ্যাঁ